আমরা বর্ধমানেতে রাজ অরবিন্দ পুস্তাকালয় বর্ধমান পুস্তাকালয় হ্যাঁ এছাড়া অনেক আরও অনেক দোকান রয়েছে এগুলো কিনি এবং সেরকম যে বইগুলো ইয়ে হয় তখন অনেক সময় কলকাতাতে কিনি কলকাতায় সস্তা মালগুলো কিছু কিছু বই আনি আর সেকেন্ড হ্যান্ড দোকান বলতে আমাদের কিছু স্টেশনের কাছে জেলখানা মোরের কাছে সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান আছে সেখান থেকে কিছু বই কিনি আমরা হ্যাঁ আবার নিজেও সেই বইগুলো অনেকে দিয়েও আসে এবং সেখান সেখানের সেকেন্ড হ্যান্ড বই কিনি